প্লাস্টিক হল রাসায়নিক অজৈব পদার্থ সেই সম্পর্কে সরকার আমাদের বিভিন্ন হ্যান্ডবিল ও পোস্টারের মাধ্যমে সচেতনতা প্রদর্শন করে কিন্তু প্লাস্টিকের প্যাকেট বিভিন্ন পদার্থ তৈরির দিক থেকে কোনোরকম সচেতনতা দেখা যায় নি সমাজে আজও এখনও বিপুল পরিমাণে প্লাস্টিকের ব্যবহার হয়ে চলেছে এছাড়াও রয়েছে আমাদের পরিবেশে অতিরিক্ত তাপমাত্রার বৃদ্ধি পাচ্ছে গাছ কাটা বিপুল পরিমাণে গাছ কাটা হচ্ছে এসির পরিমাণ বেড়েছে এবং সি এফ সি গ্যাস পরিবেশে অতিরিক্ত মাত্রায় বেড়ে চলেছে যার কারণে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা আন্টারটিকায় এক ছিদ্র সৃষ্টি হয়েছে পৃথিবীতে অতি বেগুনি রশ্মি ছড়িয়ে পড়েছে যে যার কারণে পৃথিবীতে বহু গাছ এখন বিলুপ্ত প্রায় যা আমাদের পৃথিবীতে আর কখনোই দেখতে পাওয়া যাবে না এ বিষয়ে বলতে গেলে হয়তো সেরকমভাবে কোন কিছুই কেউ মাথা ঘামাবে না কেন না এগুলি সবাই জানে কিন্তু এগুলি কখনোই মানতে কেউ রাজি নয়